যদি সুযোগ দেওয়া হয় তাহলে আমার রাজ্যের শৈলীগুলি অন্যান্য দেশকে দেখাতে পারি যেমন আমার রাজ্যে পশ্চিমবঙ্গে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহর টেরাকোটা শিল্পের জিনিস নানান ধরনের বিখ্যাত যেমন ফুলের পত পাত্র গয়না এরকম নানান ধরনের জিনিস গয় ঘর সাজানোর জিনিস তারপর এরকমই নানান ধরনের জিনিস বিখ্যাত সেখানকার মানুষরা বানিয়ে সেগুলো বিক্রি করে নিজেদের সংসার চালায় এছাড়া বিষ্ণুপুর যেমন বালুচরী বালুচরী শাড়ির জন্য বিখ্যাত কারণ বালুচরী শাড়ির মধ্যে নানান ধরনের নকশা আঁকা নকশা আঁকা এইগুলোই এইগুলোর জন্য অন্যান্য দেশকে দেখাতে চাই